হ্যাঁ আমি আঁকার জন্যে ক্লাস বা ওয়ার্কশপ নিয়েছি তবে আঁকার জন্যে ওয়ার্কশপ নিলেও আমার আঁকার প্রতি আগ্রহটা প্রচুর তাই আমি যে কোনো ছবি দেখেই ছোটো থেকে আঁকতে শুরু করতাম কিন্তু এখন আমার হাতের আঁকা সবাই বলে খুব ভালো তার কারণ প্রাইভেট টিউশানে পড়ার চেয়েও আমি বাড়িতে এঁকেছি প্রচুর নিজের আগ্রহের সঙ্গে তাই আমি এখন প্রায় সব রকম ছবি আঁকতে পারি আমার অভিজ্ঞতা থেকে আমার নিজের শেখা হলো আমি মহাপুরুষদের ছবিগুলো নিজের থেকে আঁকতে পেরেছি এটা আমাকে খুব ভালো লেগেছে এবং প্রাকৃতিক দৃশ্য সেটাও আমাকে খুব ভালো লাগে এই মহাপুরুষদের বাণী প্রাকৃতিক দৃশ্য এছাড়াও নানান রকম প্রাণীর ছবি আমি খুব ভালোই আঁকতে পারি যেটা আমাকে গর্বিত করে তোলে